আমরা মূলত মৌসুমি জলবায়ুর মানুষ আমাদের বাড়ির পাশে সুন্দরবন এখানে প্রতিনিয়ত সাইক্লোন প্রকার দেখা যায় এই কারণে ঘরবাড়ি বানাতে গেলে পাকা ঘর বানানোর সময় সিমেন্টের ভাগ বেশি দিতে হয় সেই কারণে নোনা জলবায়ু বেশি নোনা ধরতে না পারে ছাদের সময় কেমিক্যাল মেশানো হয় যাতে বেশি টেকসই হয় যেমন ছাদের বাড়ি বানাতে বানানোর সময় একটা বাথরুম থাকা চাই আর কাঁচা সেই জন্য এখন সবাই কাঁচা ঘর থেকে পাকা ঘরে উঠতে চাইছে আর প্রতিনিয়ত ঝড় বৃষ্টি আসছে কাঁচা কাঁচা ঘর বানাতে গেলে কাঁচা মাটি বাঁশ খড় প্রয়োজন বন্য প্রাণী উঠে আসে